খোলা জলে সাঁতার কাটার সময় আমাদের সব সময়ের জন্য লক্ষ্য রাখতে হবে যে কোথাও কোনো ভারী বা কোনো কিছু আছেে কেমন কারণ ওই জলে সাঁতার কাটার সময় আরোহীর যে কোনো রকম সমস্যা হতে পারে যেমন ধরো একটা গাছের ডাল বা কোনো গাছের সুচালো কোনো কিছু থাকার ফলে হয়তো সাঁতারু যাওয়ার সময় কোনো আঘাতপ্রাপ্ত হলো সে তৎক্ষণাত তার কুলে পৌঁছাতে পারলো না যার ফলে সে ওখানে ক্লান্ত হয়ে আঘাত পেয়ে ডুবে গেলো এটা সব সময়ের জন্য লক্ষ্য রাখতে হবে সাঁতার ও সাঁতার কাটার সময় ধীরে শিশে লক্ষ্য ভেদ করে যাওয়াই বাঞ্ছনীয় এছাড়াও বড়ো জলাশয়ে সাঁতার কাটাটার সময় একটা প্রোটেকশান নেওয়া হয় বা নেওয়া যায় ধরো কোনো ব্যারেল বা কিংবা গাড়ির টায়ার টায়ারের সাহায্য নেওয়া যা ফুলিয়ে বহুক্ষণ জলে ভেসে সাঁতার দিয়ে যাওয়া যায় বা কুলে পৌঁছানো যায় জলাশয়ের জল সব সমময় জন্য একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে আমি কোনো বিপদাগ্রস্ত না হই আমি যেন যে কুলে সুস্থ মতে কুলে ফিরতে পারি তাছাড়া শ্যাওলা বা পিচ্ছিল পদার্থর ওপরে সাঁতার কাটার সময় পা পড়লে পিসিলে তার পায়ে আঘাত পেয়ে পা কেটে যেতে পারে কারণ শেওলা জমে জমে বহুদিন শেওলা জমে জমে একটা ধারালো পাথরের ন্যায় সৃষ্টি হয় যার ফলে সেগুলি যখন তখন পায়ে লেগে কেটে যেতে পারে এবং আঘাতপ্রাপ্ত হতে পারে শৈবালগুলো বা শেওলাগুলো পা পিসিল পিসিলে যাওয়ার ফলে সাঁতারোর পায়ে আঘাত বা চোোর লাগতে পারে এগুলো লক্ষ্য রাখতে হবে এদিই লক্ষ্য রাখতে হবে তাছাড়া সাঁতার কাটা কাটতে গেলে সব সমময়ের জন্য একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে যে আমি যেন সুস্থ বা ভালোভাবে কুলে পৌঁছাতে পারি এবং নিচের গভীরে কী আছে সেগুলো জলে থেকে আমি যেন অনুসরণ করতে পারি যে এখানে কিছু থাকতে পারে এগুলো দেখতে হবে তাছাড়াও বড়ো বড়ো এমন কিছু মাছ আছে যেগুলো তাদের গতিপথ বিঘ্নিত হলে তারা সাঁতারুকে আঘাত করতে পারে সেরকম শব্দ বা আওয়াজ করাটাও উচিত নয় সাঁতারও সব সমময় সাঁতার কাটাটা একটা সীমা বা সীমাবদ্ধ হয়ে চলাটাই সবচেয়ে ভালো কারণ জলা বড় বড়ো জলাশয়ে যে বহুদিন ধরে যে মাছ বসবাস করে সেগুলো হঠাৎ কোনো শব্দ বা ঢেউ হওয়ার ফলে তাদের একটা বিভ্রান্ত হয়ে পড়ে যার ফলে তারা তাদের গতি সাধারণ থেকে তীব্র গতি সম্পূন্ণ হয়ে পড়ে এবং তখন তারা একটা বিঘ্ন ঘটাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে আমিও ভালোভাবে পৌঁছোতে পারি তাদেরও কোনো অসুবিধা না হয় এদিকে দেখতে হবে